কৃষিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রগুলি হলো কাস্তে ধান কাটার মেশিন কোদাল আলু লাগানোর মেশিন আরও অনেক কিছুই আছে সরঞ্জাম সেগুলি প্রত্যেকটির উদ্দেশ্য যেমন ধান কাটার মেশিন ধান কাটতে প্রয়োজন হয় আর কার কাস্তেও ধান কাটতে প্রয়োজন হয় আলু লাগানোর মেশিন এ আলু লাগাতে প্রয়োজন হয় এবং আলু হাল আলু লাগানোর জন্য হাল করা হয় তাও মেশিনের দ্বারা হয় এবং গরুর নাঙলেও হাল করা হয় গরুর নাঙলে হাল করলে হালটা খুব সুন্দর হয় এবং এখন মেশিনের যুগ মেশিন দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয় এবং কম সময়ে অনেকটা কাজ সম্পন্ন হয় ধান কাটাও একই ব্যাপার কাস্তে কাস্তেতে ধান কাটতে গেলে অনেক টাইম লাগে অনেকগুলো মজুরি লাগে যেমন অনেক লোক দিয়ে ধান কাটতে হয় এক বিঘা জমিতে এ অনেকগুলো লোক লাগে সেইটা এখন মেশিনের দ্বারাই খুব কম টাইমে এ বিঘার পর বিঘা ধান কাটা হয় আর আগে আলু লাগাত মানুষে সেইটা অনেক বেশি টাইম লাগত আলু লাগাতে এখন মেশিন বেরিয়ে এ এমন উন্নতি হয়েছে এ মেশিনের যে যেই লোকগুলো দু দিন লাগাত এক বিঘা আলু লাগাতে দু দিন লাগাত তো এখন মেশিনের দ্বারায় সেইটা এক দিনও লাগে না আলু লাগাতে এই সুবিধাগুলি এখন আমরা পাই মেশিনের জন্য